পুরুলিয়া জেলায় পালিত প্রধান সংস্কৃত উৎসবগুলির মধ্যে দীপাবলি হোলি উগাদি সংক্রান্তি স্থানীয় ঐতিহ্য বিশ্বাসকে প্রতিফলিত করে এর মধ্যে আমি যদি হোলি নিয়ে কিছু বলি প্রায় প্রথম দৃশ্যে দেখা পাই সব বন্ধুবান্ধবরা মিলে আমরা ভেষজ উপায়ে হোলি বা আবির তৈরি করি নানান ক্লাবে আবির খেলার জন্য উদ্যোগ এক সপ্তাহ থেকে নেওয়া হয় বাড়িতে নানান অতিথি আসে খুব জমিয়ে খাওয়া দাওয়া হয় মায়ের হাতের ভাত মাংস সবাই চেটেপুটে খায় এই হোলির দিন আমরা বন্ধুবান্ধবরা মিলে বাইরে বেড়াতে বেড়াতে যাই এই হোলির দিন আমরা সবাই মিলে হোলি খেলি ক্লাবের ঘর গিয়ে বা বাবা মাদের বা বয়স্ক মানুষদের পায়ে আমরা আবির ছুঁইয়ে বাড়িতে আসি নানান পাশের বাড়িরতে গিয়ে বৃদ্ধ মানুষদের আমরা কিছু উপহার দিই